অভিজ্ঞতা বলতে আমি স্টোভকে বোঝাই কারণ স্টোভে রান্না করতে আমাদের ভীষণ ভালো লাগে কারণ গ্যাসে যদি রান্না করি সেক্ষেত্রে দেখা যায় যে গ্যাস ফুরিয়ে যায় কিন্তু স্টোভের ক্ষেত্রে সেটা ফুরোয় না কেরোসিনকে যদি একটু একটু করে দিয়ে দিই তাহলেই কিন্তু স্টোভ জ্বলে তাই স্টোভে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আমাদেরকে কখনোই ফুরায় না যেন আর আর একটা জিনিস কী হয় স্টোভটা তুলে নিয়ে যদি য আমি যদি আলাদা আর একটা স্থানে রাখি তাহলেও সেটা রান্না করা যায় আর গ্যাসের ক্ষেত্রে কী হয় সিলিন্ডারটা ভারী হয় সেই জন্য আমাদেরকে আনতে দু জন তিন জনকে লাগে অনেক একটু অসুবিধা হয়ে পড়ে কিন্তু স্টোভের ক্ষেত্রে সেটা হয় না একটা যদি ছোটো বাচ্চাকেও রান্না করতে দেওয়া হয় তেরো থেকে চৌদ্দ বছরের সেও স্টোভে কিন্তু রান্না করতে পারবে কারণ ধরে নিয়ে আর একটা স্থানে যদি নিয়ে আসি স্টোভটাকে সে ভালোভাবেই রান্না করতে পারবে আর একটু একটু করে চোঙায় করে যদি তেলটা দিয়ে দেওয়া যায় তাহলে সেটিতে রান্নাও করা যাবে নিভে যাবে না তাই স্টোভটিতে রান্না করতে আমাকে ভীষণভাবে ভালো লাগে